বৈজ্ঞানিক জিনিস বলতে যেগুলো আবিষ্কার করা হয়েছে যেমন প্রযুক্তি বিভিন্ন রকম প্রযুক্তির মধ্যে একটা হলো ফোন মোবাইল ফোন তো এইটা আমার জীবনে অনেক রকম প্রভাব বিস্তার করেছে কারণ আমি যখন ফোন ছিলো না আমার তখন আমি অতোটাও চালাক চতুর ছিলাম না আস্তে আস্তে যখন ফোনটা কিনলাম যখন চারিদিকে কী পরিস্থিতি বাস্তবটা কেমন হয় এই ফোনের মাধ্যমে খবর দেখার মাধ্যমে ফেসবুকে বিভিন্ন রকম নিউস মানুষের সাথে পরিচয় তাদের সাথে কথা বলা এইগুলো ফোনের মাধ্যমেই হয়েছে আর মানুষ যতো মানুষের সাতে মিশবে তত তার অভিজ্ঞতা বাড়বে আর এই অভিজ্ঞতার দ্বারা সে প্রকৃতি বা বাস্তবটাকে চিনতে শিখবে তাই আমি মনে করি আমার রোজকার জীবনের কাজের জায়গাতেও প্রভাব ফেলেছে আমার এই ফোন কারণ এখন ফোনের দ্বারাই সব জায়গায় বেশিরভাগ জায়গায় কাজ হয় কোথাও যেতে গেলেও আমাকে ফোনই দরকার সেখানকার ট্রেনের টিকিট কাটা সেখানকার টাইম দেখা সময় দেখা এবং কোথা থেকে কোথায় যাবো কতো সময় লাগবে তো ফোন না থাকলে হয়তো আমি বাইরে কোথাও যখন কাজে যাই তখন হয়তো হারিয়ে যেতাম তো ফোনের মাধ্যমেই আমি হারিয়ে যাই না আমি একা একা কোথাও যেতে পারি ফোন এমন একটা জিনিস মানুষের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে যদি ফোন না থাকে তাহলে তবে হয়তো মানুষ এখন অচল হয়ে যাবে সুতারং ফোনটা এমনই একটা প্রযুক্তি বৈজ্ঞানিক নির্ভর জিনিস যেটা মানুষের এখন দৈনন্দিন জীবনের সাথে হয়ে গেছে আর ঠিক তেমন আমার জীবনেও এখন ফোন অনেকটাই মূল্যবান কারণ ফোনের দ্বারাই আমি কাজ করি আমি বুঝতে শিখেছি আমি চালাক চতুর হয়েছি সুতারং ফোন আমার জীবনে অনেকটা মূল্যবান জিনিস